আধুনিক বিশ্বে বাংলা ভাষা সব সময়ই চ্যালেঞ্জের মুখে আমরা যখনই একটু বাইরের দিকে যাই কিছু কথা বলতে গেলে বাংলাতে তখন ওঁরা বুঝতে পারেন না তখন আমাদেরকে হিন্দি ইংরেজি কথা বলতে হয় কিংবা ওঁদের কথা আমরা বুঝতে পারি না সবসময় মানুষকে দু তিনরকমের ভাষা শেখা দরকার বাংলা ভাষা দিয়ে শুধু চলে না তাই হিন্দি ইংরেজি তেলেগু তামিল বাইরের দেশে গেলে সব ভাষাই শিখতে হয় বাংলা ভাষা সবসময় চ্যালেঞ্জের মুখেই থাকে কারণ হিন্দি ভাষা ওখানকার মানুষদের মুখে মুখে ঘুরে বেড়ায় আমাদের বাংলা ভাষার কথাটা ওঁরা বুঝতে পারেন না আর ওঁদের কথাও আমরা বুঝতে পারি না